আমাদের খেলাধুলার অহিংসতা হলে বিভিন্ন প্লেয়ারদের মধ্যে বা কোনো মারামারি হলে প্রথম কথা খেলাধুলার যে পরিস্থিতি থাকে সেটিকে ব্যাঘাত ঘটায় এবং কোনো প্লেয়ার যদি অসুস্থ হয়ে থাকে তাকে হসপিটাল বা বিভিন্ন স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাকে সাহায্য চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় এছাড়া বিভিন্ন এই মারপিট যদি বড়ো ধরনের পৌঁছায় সেখানে পরবর্তী স্টেপ নেওয়া হয় পুলিশ বা আদালতে এছাড়া বিভিন্ন ধরনের সংস্থা রয়েছে বা বিভিন্ন ধরনের বড়ো মানুষরা রয়েছে তারা এই অহিংসতাকে হিংস্রতাকে তারা অ্যাপ্রুভ করে না